হ্যালো আমি এরকম তো মহিলা গার্ড এবার আপনি তো মেম্বার আমি এরকম রাত্রিবেলা পাহারা দেই আপনার আমি তো ফ্ল্যাটে পাহারা দিই এবং আপনাদের সুরক্ষার দায়িত্ব তো আমার থাকে এবং আপনারা তো দায়িত্ব এবারে আমাকেও তো সুরক্ষা দিতে হবে আপনাদের ফ্ল্যাটে এবার লেডিস টয়লেটের ব্যবস্থা করতে হবে এবং শীতও তো পড়েছে এবার যার জন্য একটু কম্বলের ব্যবস্থা যদি করে দেন তাহলে ভালো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা খাওয়ার জন্য যে টেবিল চেয়ার সেই ব্যবস্থা করে দিলে ভালো হয় কারণ এখানে তো টেবিল চেয়ার নেই যার জন্য হাতে করে খেতে খুব অসুবিধা হয় আপনি কমিটির মেম্বার তো ও তাহলে এই ব্যবস্থা হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে এবার আপনি তো আপনি কমিটির মেম্বার যেহেতু সেহেতু আপ আপনাকেই জানালাম অন্য কাউকে জানালে কাজটা কি ঠিকভাবে হতে পারবে কি না নিশ্চয়তা ছিলো অনিশ্চয়তা ছিলো যার জন্য আপনাকেই জানালাম হুম সে তো আমাদের সে হ্যাঁ সে তো আমাদের সুবিধা তো আপনাদের দেখতে হবে এবার শীত পড়ছে বুঝতে তো পারছেন এবার পর্যাপ্ত সেখানে তো লাইটও নেই এবার সেখানে অর্ধেক আলোতে গিয়ে কোনো কাজ ঠিক করে কী করে করবো সেখানে তো আমাদের দাঁড়িয়ে থাকতে হয় বসে থাকতে হয় লাইটের ব্যবস্থাও যদি করে দেন তো খুবই ভালো হয় টর্চ লাইটের ব্যবস্থাটাও করে দেবেন আপনি যদি স্যালারিটা বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয় আমাদেরও তো সংসার চালিয়ে খেতে হয় ঠিক আছে স্যার একটু দেখবেন তাহলে রা